সার্ক ট্যাঙ্ক হলো কোনো ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্পর্কে নীতি নির্ধারণ করা সেই ব্যবসা লাভজনক হবে না লোকসান হবে সেই সম্পর্কে নীতি নির্ধারণ করা এই ব্যবসা শুরু করার জন্য প্রথমে মানুষকে সচেতন করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে ব্যবসা করলে লাভের মুখ কতোখানি হবে বা কোন পরিস্থিতিতে ক্ষতি হবে সেই ক্ষতিকে আবার কীভাবে কাটিয়ে উঠে সেই ব্যবসা লাভ আমরা দেখতে পাবো এটি হচ্চে সার্ক ট্যাঙ্ক